সাধারণত পশুপালনের বিভিন্ন ধরনের প্রাণী বড়ো করা হয় যেমন হাঁস মুরগি ভেড়া ছাগল গরু ইত্যাদি শুধুমাত্র এক ধরনের প্রাণী পালন করতে হবে এমনটা নয় প্রতিটা পশুকে আলাদা আলাদাভাবে পালন করা যায় জিনিস পশুপালন করলে ভালো করে পশুপালন করলে অনেক আর্থিক সুবিধা হয় আমি পশুপালন করি আমার অনেক আর্থিক সুবিধা পাওয়ার জন্য যেমন গরু ছাগল ভেড়া হাঁস মুরগি ইত্যাদি পশুপালন করতে গেলে তাকে একটা ভালো বাসস্থান দিতে হবে তাকে টাইম মতো খাওয়া দিতে হবে সুস্থ পুষ্টিকর জাতীয় খাওয়া দিতে হবে তাকে ভালো করে দেখাশুনো করতে হবে